স্কুলে প্রিয় বিষয়টি ছিলো আমার অটোমোবাইল এইটি আমি খুব মনোযোগ সহকারে পড়েছি এবং এই বিষয়টি আমাকে নানারকম অভিজ্ঞতা দান করেছে এই বিষয়টি মেকানিকাল ইঞ্জিনারিংয়ের সাবজেক্টের অন্তর্ভুক্ত এই বিষয়টি খুব মনোযোগ সহকারে পড়ার কারণে আমার খুব ভালো লেগেছে এবং এই বিষয়টি নিয়ে আমি খুব উচ্চস্তরে আরও পড়াশুনো করতে চাই কলেজে এ আমি এই বিষয়টি নিয়ে যেতে চাই এবং এই বিষয়টি সম্পর্কে আমি কোনো কাজকর্ম করতে চাই তাই এই বিষয়টি আমার খুব প্রিয় বিষয় ছিলো